হ্যাঁ বল কেমন আছি আমি ভালো আছি তুই আগের দিনকে পড়তে আসলি না ও তা ও তা

হ্যাঁ ওখানে ব ভালোই পড়াচ্ছে বা সবই ঠিকঠাক আছে ভালোই পড়াচ্ছে আর তুই পরের দিনকে তুই আসবি তো ও কি হয়েছে ও তা এখন কেমন আছিস এখন ঠিক আছিস না পরের দিন হ্যাঁ কোচিংয়ে স্যার আর সবাই বেশ ভালো সব বুঝিয়ে দিয়েছে বেশ ভালো আর আগের দিনকে তুই যাস হ্যাঁ ম্যাথ আর ইংলিশটা একটু প্রবলেম হচ্ছে তা তুই যেদিনকে আসবি ওই দিনকে একটু স্যারকে বলবি যেন একটু ভালো করে একটু করে দিতে আর তুই কবে আসবি পরের দিনকে আসবি তো ও

হ্যাঁ আমার ফোনে রিচার্জ নেই আমিও সে আর ঘুরিয়ে করতে পারি নি আর তাহলে তুই পরের দিন আয় আসলে স্যারকে বল ম্যাথসটার ব্যাপারে একটু বুঝিয়ে দিতে আর আগের দিন যেটা দিল আমি তুই আয় পরেরদিন আমি ওকে তোকে দিয়ে দেবো ওটা হ্যাঁ ঠিক আছে তাহলে তুই পরের দিন আয় দেখা হচ্ছে হ্যাঁ রাখছি